মাছ ধরার জন্য যে সমস্ত কৌশল আমি ব্যবহার করে থাকি সেই সমস্ত জিনিস হলো প্রথমত জাল জাল ছাড়া মাছ ধরাই যাবে না জাল ছিপ যেমন বিভিন্ন ধরনের টোপ চার চার হি হিসাবে সে সমস্ত ব্যবহার করি আমরা সেই সমস্ত জিনিস অতি অবশ্যই লাগে সেই চারগুলোকে আমি নিয়ে যাই নিয়ে গিয়ে নদীতে আমি ফেলি ফেলে আমি জালটাকে ফেলার চেষ্টা করি যে সময় আমি ধরুন টোপটা ফেলে আমি বস থাকি বসে দেখি মাছটা এসসে কি না আসার পরে আমি জালটাকে ফেলি সেই জাল ফেলে আমি কিছু মাছ সংগ্রহ করি সেখান থেকে এইভাবে ভাবে আমি কৌশল ব্যবহার করি মাছ ধরার আগে আমি কী প্রস্তুত নিই সেই প্রস্তুত আমি আপনাদের বলতে চাই যেমন মাছ ধরার আমার যেতে হয় জাল নিয়ে যেতে হয় মাছ রাখার পাত্র নিয়ে যেতে হয় খাবার নিয়ে যেতে হয় যেটা আমি নিজে খাবো চার হিসাবে ব্যবহার করি যেটা সেটাকেও আমাকে নিয়ে যেতে হয় যেমন চার ফেলে যেমন টোপ দিয়ে মাছ আসে সেই চারটাকে আমাকে নিয়ে যেতে হয় নিয়ে গিয়ে আমি চারটা সেখানে নিয়ে যাই গিয়ে চার ফেলি এ সমস্ত জিনিস আমার প্রস্তুত থাকে